পশ্চিমবঙ্গের সংস্কৃতি অন্যান্য দেশের সংস্কৃতির থেকে আলাদা কারণ এখানে বাশাবাশি বসবাস করে নানান ধর্মীয় মানুষ যেমন হিন্দু মুসলিম বৈদ্য জৈন খ্রিশ্চান আরো অনেক এদের ভাষাও আলাদা অনেকে অনেক রকম ভাষা ব্যবহার করে যেমন বাঙালি বা হিন্দুরা ব্যবহার করেন বাংলা এদের পোশাকও আলাদা হয় এবং যারা মুসলিম তারা অনেকেই আবার আরবি ভাষার ব্যবহার করে আরবি ভাষা বাংলা ভাষার থেকে অনেকটাই আলাদা যেমন ফার্সিরা যদি বসবাস করে তাহলে তাদের ভাষা হয় ফার্সি